হ্যালো হ্যাঁ বলছি আমি বইয়ের জন্য ফোন করছিলাম আর কি আপনার দোকানে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের বই আছে আচ্ছা বইয়েতে কোনো ছাড় আছে তো সব দোকানেই দিচ্ছে শুনছি কিন্তু আপনাদের দোকানে তো দিচ্ছে না ঐজন্য আমি জিজ্ঞাসা করে তারপর বলছি হ্যাঁ বললো যে ঐ দোকানে ছাড় দেয় না ঐজন্যই হচ্ছে ভাবছিলাম যে ফোনটা করে জেনে নিই যেহেতু তো আপনাদের কার্ড দেখলাম কার্ডেতে আপনাদের নাম আর নাম্বার আছে আমি ঐজন্য ফোনটা করে দেখলাম যে ও আচ্ছা আচ্ছা তাহলে আমাদের কাছে তো ভুল রিপোর্ট এসছিলো ও আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ আচ্ছা ঠিক আছে কালকে তো যাচ্ছি কালকে যেয়ে আপনাদের দোকানে গিয়ে থালে সব কিছু দেখে আর হচ্ছে বই কিনে নিয়ে আসব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ